হ্যাঁ আমি গেছি প্রস্তুতি নেওয়া বলতে সবথেকে বড়ো প্রস্তুতির ব্যাপারটা প্রত্যেকের বাইকের কন্ডিশানটা আগে দেখে না বাইকের কাগজপত্র ঠিক আছে কি না বাইক চালানো যে সমস্ত ইকুইপমেন্ট যেগুলো ড্রেস থেকে শুরু করে হেলমেট থেকে এই বিষয়গুলো প্রত্যেকের প্রপার আছে কি না সেফটি বিষয়টা সব থেকে আগে প্রায়োরিটি আমি এই রকম বাইকের ট্রিপে সেফটি বিষয়টা বলতে হেলমেট ড্রেস এই বিষয়গুলো প্রপার আছে কি না বাইকের কন্ডিশানটা একদম ঠিকঠাক আছে কি না মোবাইল ঠিকঠাক পাল্টানো আছে কি না বাইকের যাতে রাস্তায় কোনো মতে সমস্যা না হয়

আর আরেকটা বড়ো বিষয় হলো যেটা যে এই ট্রিপে আমি সব সময় রাখার চেষ্টা করি এমন ধরনের বন্ধুদের বা এমন ধরনের মানুষদের যারা এই বিষয়টাকে খুব ভালোবাসে কারণ বাইক ট্রিপ একদিনে অনেকটা বাইক চালানো সত্যিই কষ্টকর সেখানে দাঁড়িয়ে ভিতরের থেকে ভালোবাসা না থাকলে বাইক ট্রিপ কিন্তু আপনার আপনি পারবেন না আপনার ভিতরের থেকে ভালোবাসা থাকতে হবে আপনার বাইক চালানো বাইকের বাইকটা বাইক ভালোবাসতে হবে আপনি বাইরে বেরোনোর ঘুরতে বেরোনোর মো উপযোগী আপনার মন থাকবে তবে কিন্তু আপনি এরকম ট্রিপে বেরোতে পারবেন আর সময় বের করা বলতে বাইক ট্রিপে সব থেকে সুবিধাজনক ব্যবহার হচ্ছে বাইক ট্রিপ ছোটোখাটো আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারেন একদম একটা ছোট্ট একটা উইকেন্ড সেখানে আপনি বেরিয়ে এলেন এক দু দিনের মধ্যে বেরিয়ে তাও পারবেন আবার আপনার আপনার লং একটা সামার ভেকেশান আছে বা লং একটা উইন্টার ভেকেশান বা পুজো ভেকেশান আছে সেই ভেকেশানে গিয়ে আপনি বেশ দূরের থেকে ঘুরে আসতে পারবেন সময় এইভাবে যখন ছুটির দিনগুলো পাওয়া যায় সেরকম এক দিনের ভিতর ছোটো করে একটু বেরিয়ে এলাম বা দুদিন বেরিয়ে এলাম বা একটু বড়ো ছুটি পেলাম এইভাবে সময় বের করা